আমার এলাকার প্রত্যেকটি বিদ্যালয়েই ইতিহাস পড়ানো হয় তার কারণ প্রত্যেকটি বিদ্যালয়েই ইতিহাস বিষয়টি থাকবে এটাই স্বাভাবিক এবং ইতিহাস কী অন্য জায়গা থেকে আলাদা কিনা জানি না কিন্তু ইতিহাস তো সব সময় একই থাকে এ বার এক এক ক্ষেত্রে লেখকরা নিজেদের সুবিধার্থে এবং রাজনীতিবিদরা নিজেদের সুবিধার্থে ইতিহাসের ইতিহাসকে বিকৃত করে তো সেই ক্ষেত্রে আমি কিছু মন্তব্য করছি না কিন্তু সত্যের ইতিহাস শুধুমাত্র বই থেকে জানা যায় না সত্যের ইতিহাসে অনেকগুলো বই পড়তে হয় একটা বই বা সিলেবাসের অন্তর্ভুক্ত যে কোনো একটি বই পড়ে যদি আমরা ভেবে থাকি যে ইতিহাস জানতে পারব তা হলে খুব বড় ভুল সেটা ইতিহাস জানতে গেলে অনেক অনেক বই পড়ার দরকার এবং অনেক অনেক জ্ঞান জানা দরকার